যে কোনো বইয়ের আমার প্রিয় পদ্ধতি হলো যে কোনো গল্পে বইয়ের শেষ চারটি লাইন মানে যাকে ব যাকে আমরা বলি নীতিকথা যেমন উদাহরণ স্বরূপ হ্যাঁ স্বরূপ অতি লোভে গলায় দড়ি গলায় দড়ি মানেটা হচ্ছে আমরা বেশি লোভ করে ফেলি সব কিছু নিয়ে যেমন আমরা অনেক যখন কাজে কোনো ঢুকে যাই কম পয়সায় তখন ভাবি যে এর থেকে বেটার হয়তো কিছু পাব তো এটা হচ্ছে মানে লোভেরই মতন যখন ওখান থেকে সরে আসি তখন আবার তখন আবার ভাবি যে না ওটাই আমার বেটার ছিল তো একেই বলে অতি লোভে গলায় দড়ি কারণ যখন মানে আমরা বোঝাতে চাইছি বেশি লোভ করাই ভালো না আমাদের যেরকম আমরা আমাদের দিচ্ছে সেরকমই ভালো